কৃষক বা বাড়ির পিছনের পোলট্রি পালনকারীরা তারা বলতে পারবে যে তাদের বাড়ির হাঁস মুরগি কী রকম তাদের স্বাস্থ্যকর পরিবেশে থাকে না তাদের স্বাস্থ্য কী রকম সেটা তারা বলতে পারবে কারণ তারা ছোটর থেকে তাদেরকে পালন করছে এবং তারা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করায় কিনা সেটা তারাই বলতে পারবে এবং টিকা দেয় কিনা হ্যাঁ টিকা দেয় কিনা টিকা দিলে অবশ্যই সেটা রোগ থেকে মুক্ত যে কোনো রোগ থেকে মুক্ত এবং এটা স্বাস্থ্যকরও যদি নিয়মিত টিকা দেওয়া হয় এবং পরীক্ষা করা হয় স্বাস্থ্য